গাছের আর এক নাম হল জীবন এবং গাছ হল আমার সব থেকে পরম উপকারী বন্ধু গাছ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না তাই আমাদের সকলেরই গাছ লাগানো উচিত কথায় বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও তাই আমাদের উচিত একটি গাছ কাটলে তার জায়গায় কম করে দুটি গাছ লাগানো উচিত তো গাছ করা আমার কোনো পেশা না তবে গাছ হল আমার নেশা তাই আমি নিয়মিতভাবে গাছ লাগাতে ভালোবাসি তো যদি আমি বড় বড় গাছের কথা বলি মূলত আমি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ সবেদা গাছ পেয়ারা এই সমস্ত গাছগুলো লাগিয়ে থাকি তাহলে এই সমস্ত গাছগুলির থেকে আমি যেমন করে ফল পাচ্ছি সেই ফলগুলো আমার খুব প্রিয় ফল এবং সেই সঙ্গে সঙ্গে এই গাছগুলি থেকে আমি প্রচুর পরিমাণ অক্সিজেন পাচ্ছি যেগুলো আমার পরিবেশের ভারসাম্য রক্ষা করছে কারণ আমাদের জীবেরা মানুষ থেকে এবং অন্য অন্য পশুরা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করছে সারাদিনে বাতাসে ছাড়ছি তো তার জায়গায় যে ঘাটতি তৈরি হচ্ছে অক্সিজেনের সেই ঘাটতিটা মেটাচ্ছে এই সমস্ত গাছপালাগুলো তাই আমরা গাছ লাগাচ্ছি তো গাছ থেকে যে আমি যে ফলগুলো পাচ্ছি সে ফলগুলো যেমন আমি নিজে ব্যবহার করছি নিজে খাচ্ছি সেই সঙ্গে যখন অতিরিক্ত পরিমাণ ফল হয়ে যাচ্ছে সে ফলগুলো আমি সহজেই বাজারে বিক্রি করে তার থেকে কিছুটা পয়সা পাচ্ছি যেটা আমার সংসার চালাতে অনেক উপকারে লাগছে এছাড়া আসি লতাপাতা লাগানো গাছ যেমন শশা বরবটি লাউ কুমড়ো এই সমস্ত গাছ থেকে আমার অনেক উপকার হচ্ছে যখন গাছগুলো কচি থাকে তখন লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক এগুলো খেতে পারি এবং শশার গাছ শশা থেকে শশা পাচ্ছি যেটা আমার ফল হিসাবে বা তরকারি হিসেবে খেতে পারছি তাই গাছ যেমন পরিবেশের উপকার করছে মানুষের উপকার করছে তেমনি গাছ হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা কচ্ছে তাই আমাদের সকলের উচিত গাছপালা এবং লতাপাতা লাগানো